নাচ মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে নাচের মাধ্যমে অনেক শারীরিক ব্যায়াম হয়ে যায় পেশি সঞ্চালন হয় নার্ভগুলি সচল হয়ে যায় আজকালকার দিনে ছোট থেকে বড় যারা স্নায়ু রোগে ভুগছে তারা এ যারা নাচ করে তারা এই স্নায়ু রোগের হাত থেকে রক্ষা পায় এবং যারা ফাস্ট ফুড খেয়ে মোটা হয়ে যাচ্ছে তারা সেই মোটা হওয়া থেকে রক্ষা পায় বুদ্ধির বিকাশ ঘটে শারীরিক গঠনও খুব সুন্দর হয় ফিগার খুব সুন্দর তাদেরকে খুব সুন্দর দেখতে লাগে যে নাচ করে সেও যেমন খুব খুশি হয় যারা নাচ দেখে তারাও খুব খুশি হয় আজকালকার দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন রকম নাচ গান হয়ে থাকে সেই সব মানুষ দেখতে যায় খুব আনন্দ উপভোগ করে থাকে খুব খুশি হয় এবং যে নাচ করে সেও খুব খুশি হয় আনন্দ উপভোগ করে থাকে